আমি কি ভুঁড়িভোজন রেস্টুরেন্টের সাথে কথা বলছি হ্যাঁ আমি কিছু খাবার অর্ডার করতে চাই আপনাদের এখান থেকে কিছু খাবার আগেরবারে অর্ডার করেছিলাম যে ডিজার্টটা নিয়েছিলাম তাতে একটু মিষ্টি বেশি হয়েছিল একটু মিষ্টি কম করে দেবেন আর মাছের কালিয়াটা নিয়ে গিয়েছিলাম ওতে লবণটা একটু বেশি পড়ে গিয়েছিল একটু লবণটা কম করে দেবেন আর এবারে আগের বারে মাটন বিরিয়ানি নিয়েছিলাম এবারে চিকেন বিরিয়ানি দিয়ে দেবেন আর পাঁচটা রুটি দিয়ে দেবেন তার সাথে একটু সবজির তরকারি দিয়ে দেবেন আর মশলাপাতি একটু কম করে দেবেন ঠিক আছে